আমি পয়লা বৈশাখে আমার নাতনিকে যেই লাল রঙের জামাটি দিয়েছিলাম সেটিতে তাকে দেখতে ভালো লাগছে কিন্তু খারাপ দিকটি হলো জামাটি যখন কাচা হচ্ছে তখন প্রচুর পরিমাণে রঙ উঠছে এবং রোদে যখন দেওয়া হচ্ছে শুকানোর পর রঙটি অনেক ফিকে লাগছে